হ্যাঁ বলুন এখানে সমস্ত রকমের কম্পিউটার পাওয়া যায় এমন কি সমস্ত রকম কম্পিউটারে কোনো যদি গন্ডগোল হয় বা ও কম্পিউটার খারাপ হয়ে যায় সেই ক্ষেত্রে কম্পিউটার বাগানো হয় বলুন আপনাকে আমি কীভাবে সাহায্য করতে পারি

ও কম্পিউটারটা কি কো যখন চালু করছেন কোনো সাউন্ড আসছে বা হচ্ছে ও ওটা হচ্ছে বজ্রাঘাতের সাথে ওটাতে কোনো সং নেই ওটা আপনাদের ভুল ভাবনা ওটা হচ্ছে র্যামে কার্বন জমে গেছে সেই জন্যে এটা ওই রকম হচ্ছে আর কি ওটা আপনি আমার দোকানে নিয়ে আসুন আমি দেখছি আমার হচ্ছে দোকানটাতে প্রত্যেক দিন সকাল ছটার থেকে সন্ধ্যে আটটা পর্যন্ত দোকান খোলা থাকে আপনি যদি বলেন তো আপনার বাড়িতে গিয়েও বাগিয়ে দিয়ে আসতে পারি আর যদি চান তো ও আচ্ছা তাহলে কবে আপনার বাড়িতে যাবো বলুন ওই ক্ষেত্রে কিন্তু একটু বেশি টাকা লাগে যেহেতু আপনার বাড়িকে যেয়ে বাগিয়ে আসবো আর কি দোকানে যদি বাগাতেন তাহলে হয়তো আচ্ছা

আচ্ছা আপনি তাহলে ডেট দেখে জানান কিন্তু রবিবারকে রবিবার আমাদের কোনো মেকানিক যায় না টেকনিশিয়ান ওখানে বাগাতে তো রবিবার ছাড়া যে কোনো দিন বলতে পারেন আমাদের সব দিনই টেকনিশিয়ান থাকে আপনি যেদিন বলবেন সেই দিন গিয়ে আপনার বাড়িতে লাগিয়ে দিয়ে আসবে ওটা দেখুন এখন তো আর এখান থেকে দেখে বলতে পারছি না কতোটা কী ক্ষতি হয়েছে আর ওইখানে গিয়ে দেখে আনুমানিক পাঁচশো ছশো লাগতে পারে না না ওটা ওর সাথেই ঠিক আছে আমি তাহলে আমি হচ্ছে কালকে টেকনিশিয়ান পাঠাচ্ছি আপনার বাড়িতে ঠিক আছে